পরিবহন ব্যবস্থার প্রথম দিকে তো যতটা মানে সবচেয়ে বড়ো হচ্ছে কি নিজের দু পায়ে হেঁটে যাওয়া তারপরে আস্তে আস্তে এসছে ঠেলাগাড়ি টাইপের ঠেলে ঠেলে বা গরুর গাড়ি ঘোড়ার গাড়ি এইগুলোই তারপরে আস্তে আস্তে এসছে ভ্যান গাড়ি তারপরে এসছে বাস ট্রাম এইগুলো তারপরে আসছে ছোটো ছোটোভাবে যাওয়ার যেটা অটোরিক্সা তারপর তো এসে গেছে টোটো এখন বর্তমানে এসে গেছে টোটো আবার আপনি ট্রেন ট্যাক্সি অটো সবই আস্তে আস্তে আসছে এখন তো লেটেস্ট হচ্ছে কি টোটো